বিভিন্ন গাছপালা লতাপাতা যেমন আমাদের ঘরের সৌন্দর্য বাড়ায় সেরকম মাথায় রাখতে হবে এইসব গাছপালা লতাপাতা দিয়ে যেন কোনও আমাদের বাড়ির ক্ষতি না হয় যেরকম অনেক সময়ে দেখা যায় এইসব লতাপাতাতে অনেক সময়ে সাপের একটা বাড়ি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেইগুলো লক্ষ রাখতে হবে এবং অনেক সময়ে লোকে চেষ্টা করে যে বাড়ির বাগানেও কিছু কিছু এমন গাছ রাখতে হবে রাখা যায় যেগুলো বাড়ির খুবই সাহায্য করে আবার দেখা যায় যে যদি বাড়ির বাগান বড় হয় তাহলে সেখানেও তারা আম গাছ পেঁপে গাছ লাগানোর চেষ্টা করে আবার বেশিরভাগ সময়ে তারা সজনে যদি গাছ লাগিয়ে দেয় তাহলে অনেক সময়ে সজনের শাকও সজনের ডাঁটাও তারা অনেক সময়ে খেয়ে থাকে